বর্তমান টেকনোলজির যুগে অনলাইন শপিং অনেকটা হেল্প ক রেছে সাধারণ মানুষকে এই অনলাইন শপিং কেনাকাটার জন্য ভালো প্লাটফর্ম হলো অ্যামাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল ইত্যাদি এই প্লাটফর্ম ইউজ করার অনেক সুবিধা আছে এর ফলে আমরা অনেক কিছু জিনিস বাড়িতে বসেই সহজে পেয়ে যাই এবং অনেক সময়ে অনেক অফার থাকে যার ফলে কোনো জিনিসের যা দাম থাকে সেটা আমরা তার থেকে কম দামে পেয়ে যাই এই অনলাইন শপিংয়ের অনেক ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে ভালো দিকটা হলো আমরা ঘরে বসেই অনেক রকম জিনিস পেয়ে যাই আবার খারাপ দিকটা হলো অনেক সময় অনেক জিনিস খারাপ চলে আসে